আমি এক সপ্তাহ আগে যে বইটি কিনেছিলাম অনলাইনের মাধ্যমে বুদ্ধদেবের বুদ্ধদেব বসুর আয়নার মধ্যে একা বইটি অবশ্যই ভালো কিন্তু বইটি যেভাবে বাজে রকমভাবে প্যাকেটিং হয়েছিল তার ক্ষেত্রে দুটো পাতা মুড়ে গেছে এবং সেইজন্য নতুন বইটিকে দেখতে অতীব বাজে লাগছে এবং লাস্টের দুটি পাতাতে ছাপার ব্যবস্থা খুবই খারাপ এমন ছাপা রয়েছে যে সেটা পড়া যাচ্ছে না তো গোটা বইটা পড়ে লাস্টের দুটো পাতা যদি পড়তে না পারি কতটা খারাপ লাগে সেটা তো বুঝতেই পারছেন